লেখা হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী দৃঢ় জিনিস যার দ্বারা অনেক বড়ো বড়ো বিপ্লব তৈরি হয়ে গেছে লেখা লেখার উন্নতি করার জন্য আমাদের মনোযোগী হতে হবে তার জন্য আমাদের খোলা পরিবেশের মধ্যে যদি আমরা লেখাটাকে মনোযোগ সহকারে করি তাহলে আমাদের লেখাটা আরও উন্নত হতে পারে অনেক কিছু আমাদের মানসিক দৃঢ়তা তৈরি হতে পারে এবং মানসিক চিন্তাভাবনা তৈরি হতে পারে যেটা আমরা লেখনীর মাধ্যমে প্রস্ফুটিত করতে পারি আমরা লেখার উন্নতির জন্য প্রায় নিয়মিত চর্চার দ্বারা এবং নিয়মিত অভ্যাসের দ্বারা এটাকে আরও উন্নত করতে পারি এছাড়া যাতে এই লেখা সমাজে ভালো প্রভাব ফেলে এবং ছাত্রছাত্রীরা যাতে এর থেকে উপকৃত হতে পারে সেই জন্যে লেখার গুণগত মান বাড়াবার জন্য নিয়মিত অভ্যাস এবং নিয়মিত চর্চা করার মাধ্যমে হ্যাঁ সমাজকে ভালোভাবে গড়ে তোলার জন্য লেখা হচ্ছে একটা অন্যতম অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি করার চেষ্টা আমরা করে থাকি এবং আমি চাই যে আমার লেখার মাধ্যমে সমস্ত যুব সমাজ এবং আমাদের সমাজ যাতে একটা ভালো বাতাবরণের মধ্যে তৈরি হয়ে আমাদের আমাদের সমাজকে আরও উন্নত করতে পারে